আমাদের গ্রামে যে কিছু খেলাগুলি হয় কি সে খেলাগুলি হল ক্রিকেট ফুটবল হকি ভলিবল র্যাকেট গুলি এবং আমাদের বাড়িতে বসেও প্রচলিত খেলা হল লুডো খেলা এবং তাস খেলা ক্যারম খেলা এগুলো আমাদের গ্রামের মধ্যে অনেকটা বিশেষভাবে খেলা হয় এগুলি খেলবেন সেই খেলাগুলির মধ্যে মধ্যে যে কোনো একটি খেলা সম্পর্কে বলুন আমি বলছি ফুটবল খেলা নিয়ে ফুটবল খেলা আমাদের বল গ্রাউন্ডে খেলা হয় এই বল গ্রাউন্ডের মধ্যে অনেকটা বড় জুড়ে জায়গা থাকে যে জায়গাটার মধ্যে আমরা ফুটবল খেলে থাকি আমাদের এক একটা টিমে এগারো জন করে প্লেয়ার থাকে সেই প্লেয়ারগুলো চারদিকে ছড়িয়ে থাকে এবং বলটা শুরু খেলাটা শুরু হওয়ার পর সেই খেলাগুলো অনেকটাই ইরস্টেটিং মানে মজাদার হয়ে থাকে সেই খেলাগুলো অনেকটা সুন্দরও হয়ে থাকে